হ্যাঁ আমার এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে কারণ আমিও আমিও অনেক মানুষের জন্যে খাবার তৈরি করেছি আমার একটি একটি দারুণ অভিজ্ঞতা হচ্ছে হচ্ছে যে আমি একজন একটা জায়গায় খাবার খাবার অনেকজনের জন্যে খাবার করেছি সে একটি ভোজনা ঘর উপলক্ষে সেখানে আমি অনেক মানুষকে খাওয়াতে বেরিয়েছি আমার নিজের রান্না তারা খুবই প্রশংসা করেছে কারণ আমার রান্না অনেকেরই পছন্দের খাবার পছন্দ তাই অনেক কাজ হলে আমাকে বলে যে আমি তাদের যেন রান্না করে দিই সেই রান্না খেয়ে অনেকের অনেকের ভালো লাগে কারণ অনেক মানুষ এই খাবারের জন্য এই খাওয়া জিনিসটি এমন একটি জিনিস যেখানে যেখানে মানুষের নিজের একটি সব সম্পদের একগুচ্ছ টাকা ঢেলে ভালো রান্না খাওয়ার জন্যই মানুষ এতোগুলি টাকা দেয় সেইখানে যদি কোনও কোনও কোনও খাবার গণ্ডগোল হয় বা খারাপ হয় সেখানে একটি মানুষ তার নিজের নিজের সম্মানটা হারিয়ে ফেলে সেই জন্য আমি চেষ্টা করি নিজের মতো করে চেষ্টা করি যাতে আমি খুব ভালো রান্না করতে পারি বা অনেক ভালো রান্না করে কিছু মানুষকে খুশি করতে পারি বা খাবার খেয়ে তারা তৃপ্তি পান এটি এটি একটি ভোজনা ঘরের অভিজ্ঞতা সেখানে আমি একবার গিয়ে অনেক কিছু কিছু মেনু করেছিলাম যেগুলি তাদের খুব ফেভারিট ফেভারিট হয়ে গেছে তারা অনেকে তা আমার অনেক সুপ্রশংসা করেছেন যাতে আমি রান্নাটা আরও ভালো করে করতে পারি সেই জন্য অনেক ব্যবস্থাও করে দিয়েছেন আমি এই রান্না নিয়ে অনেক জায়গায় অনেক পুরস্কারও পেয়েছি এইগুলি আমার নিজের অভিজ্ঞতা